আমাদের এখানে ফুটবল খেলা আছে সেটা যদি আমরা যদি ভালোভাবে খেলতে পারি তাহলে আমাদের একটা মানুষের জীবন গড়ে দিতে পারে এবং আমাদের গ্রামের মানুষকে ফুটবল খেলতেও দেখেছি অনেক রিস্ক আছে দেখেছি হাত পা ভেঙে যায় এবং ফুটবল খেলা যদি আমরা সঠিকভাবে খেলতে পারি ভালো মানে তাহলে তাহলে আমাদের ভালো একটা স্থানে পৌঁছাতে পারি সেটা আমাদের সারা জীবনে জীবন জীবিকা পালনও করে দিতে পারি যেমন উদাহরণ আমাদের নেইমার মেসি রোনাল্ডো এম বাপি এদের এদের লাইফটা পুরো সেট হয়ে গেছে আরও আদারস অনেক প্লেয়ার আছে যাদের পুরো জীবনটাই এই ফুটবলের মাধ্যমে চলে ফুটবলটা খুবই একটা বিখ্যাত গেম আমাদের ওয়ার্ল্ডের এবং আমাদের জাতীয় খেলা এ খুবই সুন্দর একটা গেম এবং সেটা নিয়ে আমরা অনেক দেখেছি সবাই সাকসেস পেয়েছে আবার অনেকে পায়ওনি সেটা যদি আমাদের সঠিকভাবে আমরা যদি সেটাকে যদি খেলা শিখতে পারি তো আমাদের সারা জীবনটাই সেটার উপর দিয়ে জীবন জীবিকাটা আমাদের পালনো হয়ে যাবে এবং তার মধ্যে আর একটা আছে যেমন ক্রিকেট ক্রিকেট খেলে আমাদের জীবন জীবিকাটাও চলে যেতে পারে মন এবং ক্রিকেটেও অনেক রিস্ক আছে যেমন বল টল লেগে হাতে পায়ে লেগে অনেক ছোট হয়ে যায় সেটা বহুত একটা মানে হাড়ের লেগে সেটা ভবিষ্যতেও আমাদের একটা মানে খুবই একটা অসুস্থদায়ক একটা জিনিস হয়ে ওঠে এবং ক্রিকেট খেলেও অনেক মানুষই সাকসেস পেয়েছে যেমন শচিন বিরাট কোহলি রোহিত শর্মা ধোনি এবং তাদের জীবনটাও পুরো এই ক্রিকেটের মাধ্যম দিয়ে চলেছে তাছাড়া আদারওয়াইজ তো কোনো কাজ করেন এবং ক্রিকেটটাও খুবই একটা ভালো একটা গেম যেটা আমাদের সবার ক্ষেত্রে যেমন ক্রিকেট খেলতে এগারো জন প্লেয়ার লাগে খুবই সুন্দর একটা জীবন জীবিকার মাধ্যমে একটা ক্রিকেট খেলে আমাদের মানুষের জীবনটা পুরো চলে যাবে নেমেসে তাদের পুরো ফ্যামিলিটাই খুব সুন্দর আনন্দভাবে তারা চলে যাবে এবং তাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেটাও যদি তাদের সমাজে মানেক তাদের ভালো হয় তাদের খেলা করে তারা সঠিকভাবে তারা চলে যেতে পারে এই ক্রিকেট খেলে ক্রিকেট একটা খুবই পপুলার গেম যেটা সবাই খেল খেলতে চায় এবং সবাই খেলে প্রতিটা গ্রামে বা শহর বলো সেখানে সবই মানুষ খেলে